আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি কিন্তু আমি হচ্ছি পশ্চিমবঙ্গের আমরা যেহেতু পশ্চিমবঙ্গের আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা বাংলা আহা মরি বাংলা ভাষা আমরা খুবই ভালোবাসি আমাদের বাংলায় কথা বলতে আমরা কিছু কিছু এই জেনারেশন হয়ে যাচ্ছে যে আমরা ইংলিশ মিডিয়ামের স্কুল বা প্রাইভেট স্কুলে ভর্তি হচ্ছি সেখানে বাংলার খুব একটা চলতি নেই হিন্দি ভাষা নইলে ইংলিশ ভাষা এই দুই ভাষাতে কথা না বললে তোমার সেখানে ঠায় নেই তাই আমি এখানে বলতে চাই হিন্দি ভাষাও ভালো ইংরেজিও ভালো কিন্তু বাংলা আমাদের মা তো বাংলা ভাষায় যদি আমরা না বলি তাহলে কি করে হয় হ্যাঁ বাংলাও বাংলা ভাষার মধ্যে যে মিষ্টতা আছে তা হিন্দি বা ইংরেজি ভাষার মধ্যে নাই বাংলাই আমাদের সর্বসেরা বাংলায় কথাটা আসছে মিষ্টি কত সুন্দর না লাগে হিন্দি সেটাতে বলে মিঠাই কোনো ইসেই নেই সেই কারণে আমি বলবো আহা মরি বাংলা ভাষা আমি তাকে খুব ভালোবাসি বাংলা ভাষার সাথে আমাদের মাতৃভাষা সেই জন্য কোনো ভাষারই তুলনা করা অসম্ভব